আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো বিছানার চাদর যেইটি আমি কিছু দিন আগেই ক্রয় করেছি কিন্তু ব্যবহার করার সময় আমি লক্ষ্য করলাম বিছানার চাদরটির মধ্যে কিছু অংশ ছেঁড়া রয়েছে যেই কারণে আমি এটি সঠিকভাবে ব্যবহার করতে অসফল হচ্ছি এবং যার কারণে আমি খুবই অসন্তুষ্ট